আমি এই বাংলা ভাষার আঞ্চলিক ভাষা শিখিনি তবে শুনেছি এই ভাষার উপর আমার তো কোনো অভিজ্ঞতা নেই তাই আমি কিছু বলতে পারছি না